হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ এটা অঞ্জলি স্টুডিওর রাজু হ্যাঁ বলুন কী দরকার আপনার আচ্ছা দেখুন আপনাকে একটু মানে ব্যাপারটা একটু দেখে জানাতে হবে সব তো আগে থেকে সবাই অগ্রিম টাকা দিয়ে গেছে বা সবাই চায় বছরের প্রথমে পারিবারিক ছবি তুলতে তো সবাই জমা দিয়ে গেছে আমি দেখে আপনাকে জানাবো আপনার কোন দিনটা একটু বলতে পারবেন শনি রবিবারে ধরুন সকালের দিকটা হয়ে গেছে বিকেলের দিকে যদি আপনার হয় তাহলে কোনও অসুবিধা হবে আপনার ও আচ্ছা আপনার পরিবার ফটো তোলার দোকানে আসবে না আমাকে বাড়িতে যেতে হবে তাই তো হ্যাঁ এটাতে হ্যাঁ আমাদের যারা ছবি টবি তোলে বাড়িতে পাঠাবো এর জন্য একটু বেশি টাকা দিতে হবে ধরুন দোকানে এলে সেই খরচটা একটু কম পড়বে এবারে একজন ফটোগ্রাফারকে আচ্ছা আপনি কতগুলো ছবি বার করতে চান বা কেমন ধরনের ছবি বার করতে চান একটু যদি বলতেন তাহলে সুবিধা হতো ও আচ্ছা ঠিক আছে তাহলে বেশ হ্যাঁ আমাদের এখানে বাঁধানোরও ব্যবস্থাও সবই করে দেওয়া হয় আমি তাহলে আপনি কি আমাকে যদি কিছু অগ্রিম টাকা পারেন পাঠিয়ে দেবেন আর নাহলে তো এখানে আচ্ছা অসুবিধে নেই শনিবার বা রবিবার বিকেলে আমার দোকানের যে কোনও লোক যেয়ে আপনার বাড়িতে যেয়ে ছবি তুলে আনবেন বা এক সপ্তাহ পরে সেই ছবির আপনি বাঁধিয়ে আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে ঠিক আছে আপনাকে এই নাম্বারেই জানাবো তো